আমি আমার দল বা বন্ধুদের আরোহন পরিচালনা করেছি এটা করার জন্য সবার প্রথম নিজেদের দলের প্রতি ভরসা ও বিশ্বাস রাখা সবার প্রথম গুরুত্বপূর্ণ কাজ এবং তাদের সবাইকে দক্ষ সাহসী এবং ফিট থাকতে হবে নিজের সব থেকে কাছের অংশীদারের কাছে আমি শিখেছি কীভাবে নিজেকে সব পরিবেশ অনুযায়ী মানিয়ে নিয়ে চলতে হবে এবং জটিলতম পরিস্থিতি থেকে নিজেকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে এবং প্রকৃতিকে শ্রদ্ধা করতে হবে এবং কীভাবে কি ভাব সিচুয়েশন থেকে নিজেকে বের করবো সেটা আমি শিখেছি আজ থেকে আট বছর আগে আমাদের স্থানীয় একটা পাহাড়ে আরোহন করার সময় আমরা পাহাড় থেকে নিচে নামার সময় একটা খাইয়ের সামনে ফেঁসে যাই নিচে নামার রাস্তা হারিয়ে ফেলি সেই সময় আমরা দশজন অংশীদার ছিলাম এক সাথে এবং তাদের মধ্যে একজন আমার ওই বন্ধুও ছিল তা এবং সেই বন্ধুই আমাদের শেষে সন্ধেবেলায় রাস্তা খুঁজে সেই পাহাড় থেকে বাঁচিয়ে নামতে সাহায্য করে এবং তার জন্য সেই অংশীদারকে আমার সারা জীবন মনে থাকবে এবং হেল্পফুল থাকবো তার প্রতি